স্থানীয় কুলে ভর্তির পদ্ধতি যেমন হল বাচ্চা যখন জন্মাচ্ছে তখনই বাচ্চার নাম স্বাস্থ্যকেন্দ্রের খাতায় উঠে যাচ্ছে এবং স্বাস্থ্যকেন্দ্রের খাতায় উঠে যাওয়ার পর বাচ্চা জন্ম গ্রহণের পর সেই খাতা শিশু শিক্ষাতে যাচ্ছে এবং সেই শিশু শিক্ষা সেখানে যত দিন তার বয়স আছে সেই বয়স সীমা অব্দি পাঁচ বছর বয়স অব্দি সেখানে তারা থাকছে পাঁচ বছরের পর তারা প্রাইমারি স্কুলে যাচ্ছে যখন ছ বছর হচ্ছে ছ বছর বয়সে তারা সেখানে গিয়ে ভর্তি হচ্ছে এবং এইটি হচ্ছে পদ্ধতি এবং যদি নথির বলা হয় সেখানে ওই ছ বছর বয়সে যদি যখন তারা প্রাইমারি স্কুলে বা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হচ্ছে তখন তাদের সেখানে নথিগুলো লাগছে বলছে আধার কার্ড লাগছে বলছে কারণ আধার কার্ড এখন সব ক্ষেত্রেই লাগে ওটা এখন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে তাছাড়াও লাগছে জন্মের সার্টিফিকেট এছাড়াও তার ছবি তার বাবা মার হয়তো কিছু ক্ষেত্রে আধার কার্ড লাগছে বা বাবা মার সই লাগছে বাচ্চাকে নিয়ে যাচ্ছে কারণ বাচ্চাকে সেই পরিবেশে সে তো মানিয়ে তুলতে হবে আর যদি বলি টাকার কথা তাহলে বলতে হয় যে যেহেতু প্রাথমিক বিদ্যালয় এবং এটি সরকারি বিদ্যালয় আমার গ্রামে আছে সে জন্য ভত্তির জন্য এখানে কোনো টাকা লাগে না সম্পূর্ণ বিনামূল্যে এই কাজগুলো হয়ে যায় কিন্তু স্বল্প পরিমাণ টাকা নেয় কারণ ওই যে ফর্মটা ফিল আপ করে ওই ফর্মটার তো দাম আছে সেই দামটা হয়তো কুড়ি টাকা বা তিরিশ টাকা কি দশ টাকা নেয় কিন্তু পুরোপুরি ভর্তির জন্য কোনো টাকা লাগে না পুরো বিনামূল্যে আমার গ্রামের ছেলে মেয়েরা পড়াশুনা করতে পারে